ঝাড়গ্রামে বিভিন্ন রকম হোটেল লজ আছে মানুষের থাকার জন্য কারণ অনেক সময় অনেকে ঘুরতেও আসে এইখানে যেহেতু জঙ্গল এরিয়া অনেকে দেখতে আসে সময় কাটাতে আসে তাই ঝাড়গ্রামে অনেক ধরণের হোটেল আছে আবার অনেকে পড়াশোনার জন্য যদি থাকতে হয় তাহলে অনেক ঘর ভাড়াও পাওয়া যায় কম দামের মধ্যে অনেক ঘর ভাড়া পাওয়া যায় কিছু হোটেল হল যেমন ঈশানী গেস্ট হাউস গ্রিন ভিউ হোটেল অরন্যক হোটেল কৃশ ভিলা তো এগুলো যারা ঘুরতে আসে তারা থাকতে পারবে এখানে একটু ভাড়া বেশি তবে যারা পড়াশুনোর জন্য আসছে তাদের জন্য ঘর ভাড়াও আছে কম দামি হোটেলও আছে যেমন ঘর ভাড়া মাসে হাজার টাকা থেকে শুরু করে দু হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা পর্যন্তও আছে যে যে রকমভাবে থাকতে পারে যার সামর্থ্য যেমন এখানে বিভিন্ন রকম হোটেল ও লজগুলি দ্বারা এখানকার এই যে জেলার সামগ্রিক হাউসিং মার্কেট এইগুলোই চলে এবং এইগুলোকে প্রতিফলিত করে তো আমরা যদি পড়াশুনোর জন্য কোনো দিনও ঝাড়গ্রামে যাই সেখানে যথেষ্ট হোটেল আছে থাকার জায়গা আছে কোনো সমস্যা হবে না তো তাই ঝাড়গ্রাম হাউসিং মার্কেটটা খুব ভালোভাবেই চলে